আমি মনে করি মহাবিশ্বের অন্যান্য কোনো গ্রহেই প্রাণের অস্তিত্ব নেই কারণ একটি প্রাণকে বেঁচে থাকতে গেলে যে যে প্রয়োজন জল হাওয়া বাতাস সূর্যালোক আরও অন্যান্য কিছুর প্রয়োজন হয়ে থাকে আর পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহের মধ্যে জল অক্সিজেন বা এই রকম পুষ্টি যুক্ত মাটি অন্যান্য কোনো গ্রহে নেই তাই আমার দৃঢ় বিশ্বাস যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহেই প্রাণের অস্তিত্ব নেই